ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো বড়দিন অনেক উৎসবই রয়েছে এই দিনগুলোতে আমরা হচ্ছে আমাদের ছুটি থাকে এই দিনগুলোতে আমরা খুব আয় এই দিনগুলো আমরা খুব আনন্দ করি দুর্গা পুজোতে তো ছদিন আমরা খুব ভালো আনন্দ করি যেমন পঞ্চমী যে দিনগুলো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্ঠমী নবমী দশমী এ দিনগুলো আমরা খুব আনন্দ করি বন্ধু বান্ধব একসাথে ঘুরতে যাই পরিবারের সকলের সাথে ঘুরতে যাই খাওয়া দাওয়া করি ঘুর ঠাকুর দেখতে যাই পঞ্চ অনেক নতুন নতুন ড্রেস পরি নতুন ড্রেস পরি অষ্টমীর দিনে হচ্ছে অঞ্জলি দিতে যাই শাড়ি পরে অনেক সাজ সেজে বন্ধু বান্ধবরা একসাথে মিলে অঞ্জলি দিতে যাই তারপর বিকেলের দিকে ঘুরতে যাই কালী পুজোতেও সারা দিন আমরা হচ্ছে উপোস থাকি রাত্রে অঞ্জলি অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জ রাত্রে অঞ্জলি দিই এবং হচ্ছে অঞ্জলি দিই হলিতেও হলিতেও আমরা সারা দিন সারা দিন রঙ রঙ কিনে আনি তারপর রঙ মাখাই বন্ধু বান্ধবদের পরিবারের সকলকে সকলকে ভাই বোনেদের পাড়ার সবাইকে রঙ দিই এবং অনেক মজা করি অনেক অনেক বেলুন আনি তার মধ্যে রঙ ভরে হচ্ছে দিই এবং দিই আর হচ্ছে আর বিকেলের দিকে আবির আবির বড়োদের পায়ে পায়ে দিয়ে বন্ধু বান্ধবরা ভাই বোনেরা দিদিরা সবাই অনেক আনন্দ করি কালী পুজোতে কালী পুজো দুর্গা পুজোতে তো অনেক আনন্দই হয় দুর্গা পুজোর দিন যেমন অনেক নবমী দশমী নবমী ঘু নবমীর দিনে অনেক জায়গায় ঘুরতে যাই অনেক অনেক জায়গায় ঠাকুর দেখতে যাই দশমীর দিনে সবাইকে দশমীর প্রণাম জানাই বড়ো বড়োদের দশমীর প্রণাম জানাই সবাইকে প্রণাম করি এবং কালী পুজোতে কালী পুজো কালী পুজোতে ভা ভাইদেরকে ফোঁটা দিই ভাইদেরকে ফোঁটা দিই ভাইদেরকে ফোঁটা দিই ভাইদের কাছে দাদা ভাইদেরকে ফোঁটা দিই দাদা ভাইদের কাছ থেকে গিফ্ট নিই বোনেদের বোনেরা গিফ্ট নেয় আনন ওতে খুব আনন্দ হয় এই দিনগুলো আমরা খুব আনন্দ করি এই দিনগুলো কারণ আমাদের সব কিছু ছুটি থাকে আমরা খুব আনন্দ উপভোগ করি এতে দুর্গা পুজোতে দুর্গা পুজোতে চারদিকে ঘুরতে ঘুরতে তারপর দুর্গা পুজোর আগে সাজের জিনিস কিনতে আমরা বন্ধু বান্ধবরা একসাথে বের হই সাজের জিনিস কিনি হার চুরি কানের টিপ অনেক কিছুই কিনি এবং এক এক জিনিস কেনার চেষ্টা করি এক সবাই একটা জিনিস সা যেমন ড্রেস কানের হার সব ম্যাচ করে কিনি এবং পোত ম্যাচ করে কিনি এবং সেগুলো পরেই বেড়াই বের হই শাড়ি কানের হার সব সব জিনিসই এক এক কিনি যাতে এক এক জায় যেতে পারি এবং ছবি উঠতে পারি অনেক অনেক জায়গায় ঠাকু ঠাকুর দেখতে যাই এবং অনেক মজা করি ঠাকুর দেখে ঘুরে আসার সময় আমরা সবাই ফুচকা খাই ফুচকা খাই আইসক্রিম খাই অনেক কিছুই খাই খাওয়া দাওয়া করি তারপর বাড়ি ফিরে আসি কালী পুজোতেও অনেক আনন্দ হয় বন্ধু বান্ধবীরা একসাথে মিলে ঠা কালী পুজোতেও ঠাকুর দেখতে বের হয় সরস্বতী পুজোতেও ঠাকুর সরস্বতী পুজো সরস্বতী পুজোতে অনেক আনন্দ হয় শাড়ি পরি একসাথে একসাথে অঞ্জলি দিতে যাই স্কুলে একসাথে একসাথে বের একসাথে বেরোনো হার চুরি কিনে একসাথে সাজা অনেক আমরা সবাই অনেক আনন্দই করি সব সব সব জিনিস সব এই অনুষ্ঠানগুলোতে আমরা আমরা অনেক ও সবাই ও সব আর আমরা সব বন্ধু বান্ধবীরা একসাথে থাকলে এতে সব অনেক আনন্দ হয় সবারই মন ভালো থাকে এই আমরা অনেক আনন্দ উপভোগ করি এগুলো এই অনুষ্ঠানগুলোতে অনেক আনন্দ করি পরিবারের সকলের সাথেও বের হই সকলের সাথেও বের হই তাদের তাদের সাথেও ঘুরতে অনেক ভালো লাগে বাবা মা ভাই বোন দাদা দিদি সকলের সাথে আমরা ঘুরতে যাই আর হোলির দিনে বড়োদেরকে আবির চ আবির মাখিয়ে রঙ মাখিয়ে রঙ মাখাই এবং অনেক আনন্দ উপভোগ করি এতে আমাদের অনেক অনেক আনন্দ আনন্দ পাই আমরা এতে দুর্গা দুর্গা পুজোতে তো চপাঁ চার পাঁচটা দিন আমরা খুব আনন্দ করি চার পাঁচটা দিন হচ্ছে ঘুরতে যাই হচ্ছে ঘুরতে যাই ঠাকুর দেখতে যাই গাড়ি করে আনন্দ করি এবং অনেক অনেক আনন্দ করি